আমার কাছে গল্পের বই আছে আমার গল্প ছড়া কবিতা বই পড়তে খুব ভালো লাগে যেমন বই ঠাকুমার ঝুলি বইটি খুব ভালো খুবই আমাকে ভালো লাগে সারাদিনে দুবার তিনবার ওই বইটি পড়ি নানারকম গল্প হ্যাঁ এইসব এই ঠাকুমার ঝুলি গল্প বইটি পড়লে খুব হাসি পায় খুব আনন্দিত পায় অনেক রকম গল্প পছন্দ অনেক রকম গল্প ওই বইটিতে পাওয়া যায় বিভিন্ন সংস্কৃত বই পরিকল্পিত আছে এইসব নাটক কবিতা আবৃত্তি ছড়া খুবই পছন্দ করি আমি আমি মাঝে মধ্যে গল্পের বই কিনে আনি দিয়ে ঘরে পড়ি খুব হাসি পাই ফুর্তি লাগে এই গল্পের বই পড়তে